আমি ইস্কুলে আঁকা শিখেছি বিভিন্ন রকম ঋষি মুনিশি ফুল ফল পশু পাখি ছবি আমি আঁকতে ভালোবাসি আমার জানা একটা শিক্ষা প্রতিষ্ঠান হলো সেখানে শিল্পীদের সাহায্য করা হয় সেটি হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমার কর্ম জীবনের লক্ষ্য আছে আমি আঁকার মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করবো তার জন্য আমি প্রতিদিন আঁকার চর্চা করি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হলে সেইগুলিতে আমি অংশ গ্রহণ করি আমি আমার এ লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন ধরনের ছবি আঁকি এবং সেগুলো আরো বেশি সুন্দর করে তোলার জন্য অনেক বেশি চর্চা করি এবং খুব চেষ্টা করি যাতে অনেক আরো ভালো করতে পারি